আমি আমাদের রাজ্যের বাইরে একটি জায়গাতে আমি একটি ডাল খেয়েছিলাম অড়হর ডাল এই ডালটি আমাদের এলাকায় খুব একটা ব্যা বিশেষভাবে বিখ্যাত নয় এমনকি পাওয়া যায় না বললেই হয় আর এই অড়হর ডালটি এই অড়হর ডালে যে কলাইগুলো এতটাই আলাদা যেটা আমাদের এই এলাকাতে পাওয়াই যায় না তাই আমি বাইরে থেকে এ আমি ওই ব্যা কলাইটা আমি কিনে নিয়ে চলে এসেছিলাম কারণ ওখানকার ওই অড়হর ডাল খেয়ে আমার এতটাই মনে লেগেছিলো যে ওই ডালটি আমি আমার বাড়িতে তৈরি করে খাব তাই আমি বাড়িতে যখনই ডাল রান্না করতাম ওই কলাইগুলো দিয়ে আমি অড়হর ডালই বিশেষ করে রান্না করতাম কারণ ওই অড়হর ডালটাই আমার খুবই পছন্দের ছিল এমনকি এই রা অড়হর ডালটি রান্না করে যখন আমি আমার পরিবারকে খাওয়ালাম তারাও ওই ডালটি খেয়ে তাদের মনে হলো যে এই ডালটা অন্যান্য ডালের থেকে বা আমাদের এখানকার যে সমস্ত আমরা যেভাবে ডাল রান্না করি সেই সমস্ত ডাল রান্নার থেকে সম্পূর্ণই আলাদা তাই এই অড়হর ডালটা সবারির খুব মনে লেগে গিয়েছিলো আর সবাই বলেছিলো যে অড়হর ডালটাই যেন ডাল হওয়ার সময় শুধু ওই অড়হর ডালটাই যেন হয়ে থাকে আর এই হরর ডালটা খেতে সম্পূর্ণই আলাদা এম এমনি আমাদের সাধারণ যে ডাল হয় সে ডালের থেকে এতটাই আলাদা যে কেউ এটা খেয়ে বলবে না যে এটা ডাল না অন্য কিছু খাবারের জিনিস